আমি আমার বাড়িতে হটাত করে কয়েকজন গেস্টকে আমন্ত্রণ করি তো তারা আসার ফলে আমার রান্না বান্না খুব একটা করা হয় নি কারণ তারা এসেছিলো আমার পাশে এইখানে কোথাও ঘুরতে তো আমি তাকে বলি যে তারা যেন আমার বাড়িতে চলে আসে তো তারা আমার বাড়িতে এখন উপস্থিত হয়েছে ধরুন ওই দশ পনেরো জন তো আমি আপনার হোটেল থেকে আমি ভাবলাম সামনা সামনি যেহেতু আপনাদের হোটেলটা আছে তা আপনাদের হোটেল থেকে কিছু খাবার ওনাদের জন্য অর্ডার করতে চাই ওই কিছুটা রুটি মানে ধরুন ওই কুড়ি পঁচিশ পিস রুটি আর ডাল একটা সবজির তরকারি ও মিষ্টি কিছু দিবেন পনেরো জন যেহেতু লোক আছে সেই রকম আপনি সেই ভেবেই একটি অর্ডার রেডি করুন আমি আপনাকে অর্ডার করলাম সেরকম খাবার রেডি হয়ে গেলে আমার ঠিকানা নতুন পাড়ার মোড়ে এসে আমাদের যে ফাস্ট রুম বা ফাস্ট গলিটা আছে গলির অর্ডার থমের বাড়িটাই কিন্তু আমাদের আপনার অর্ডার নেওয়া হয়ে গেলে অবশ্যই আমাকে একটু কনফার্ম ম্যাসেজ করুন যে আমার অর্ডারটি অ্যাকসেপ্ট হয়েছে তো আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে নিয়ে চলে আসবো